হুম বলো সুব হুম বলো সুব্রত ওই সকালে ছটা ছটার সময় করলে ভালো হয় টিকিট চারশো হ্যাঁ যোগার জন্য ওই নর্মাল ড্রেস পরলেও ওটাই সকালে সকালে করলে ভালো হবে হ্যাঁ অনেকগুলো আসন আছে এর ও ওই সব করবে তুমি আমার টিউশনে এসো ঠ্ আমি শিখিয়ে দেবো হ্যাঁ সুব্রত এই স এ চিকেন টিকেন বা আদার্স কিছু না খেলে ভালো হয়

তেল মশলা খাবে না বাটার খাবে না বাইরের ফাস্ট ফুড এসব খাবে না

হ্যাঁ সুব্রত করতে হবে এই সকালের টাইমে করলে তোমার ভালো হবে

আমার টিউশন এসো হ্যাঁ শিখিয়ে দেবো এই চারটা তুমি নিয়ে এই ছজন হবে জলের বটল যোগা ম্যান আসন আসন আর